কি রে কোথায় আছিস আচ্ছা শোন না বলছি কি আমাদের তো আর বেশি সময় নাই এরপর করম পূজা হবে তো তোদের ওইদিকে করম পূজাটা কেমন করে হয় মানে ভালো হয় কি কিন্তু করম পূজা ওইদিকটায় বেশি হয় আমি ভাবছিলাম কি যে একটা করমের উপরে একটা আর্টিকেল করব মে রিসার্চে পাবলিকেশনের জন্য তো একটু ফিল্ডে যেতে হবে তো করম পরবটা আমরা যদিও করি মানে আমাদের তো জানা আছে কী কী করা হয় কীভাবে করা হয় কিন্তু যে দিকে একটু বেশি হয় মানে ডিটেলসে পাবো একদম শুরু থেকে সেটার জন্যেই বলছিলাম তো একসঙ্গে যাওয়া যাবে কি মানে ওই ফিল্ড ওয়ার্কটাও হয়ে যাবে করমের উপরে তাহলে

আচ্ছা তাহলে করমটা তো প্রকৃতির পূজারি তাইলে আমরা আমি ভাবছি যে প্রকৃতির উপরে করম গান আছে এই রকম দশটা গান আমরা জোগাড় করবো সেই গানগুলোর মানে কী কখন ব্যবহার করা হয় সেই গানের সঙ্গে কেমন ধরনের নাচ করে সেইগুলো সবই একটু জানবো তাহলে তার আগে করমের সম্বন্ধে যতকিছু মানে লোকাল ম্যাগাজিন বা পত্রিকা বা বই আছে সেইগুলো একটু পড়ে নিস তাহলে জানা যাবে যে আমরা কী কী ধরনের তথ্য তাদের কাছ থেকে পাবো বা কবের থেকে গেলে আমরা একদম ভালো তথ্যগুলো পাওয়া যাবে নাহলে হয়তো দেখবি আমরা প্রথমেই চলে গিয়েছি সেই সময় খুব একটা পালন করাই হয় নাই আর তখন আমরা হয়তো বেশি দিন যদি না থাকতে পারি তখন অসুবিধা হবে তার থেকে একটু যদি জেনে যাই যে তারা কীভাবে বা কবে বেশি নাচ গানগুলা করে তাহলে সেই সময়টাতে যাওয়া গেলে ভালো হবে আচ্ছা তো তোদের দিকে শুধু কী মেয়েরাই করম পরব করে নাকি ছেলেরাও করে আচ্ছা শুধু কী মেয়েরা বলতে বিবাহিত মেয়েরা করে না অবিবাহিত মেয়েরা করে আর কী উদ্দেশ্যে করে তোর কি কিছু জানা আছে আচ্ছা আমি যতটা জানি যে মানে মেয়েরা করে সাধারণত ভাইয়ের উদ্দেশ্যে মানে যাদের ভাই থাকে না বা ভাইয়ের মঙ্গল কামনার জন্যেই করম পূজা করে তো মানে প্রকৃতি করম গাছের কাছ থেকে তারা ভাইয়ের মঙ্গলের জন্য যাতে ভাইয়ের ভালো হয় সেই জন্যই করম পূজাটা করে এটা শুনেছি তো যাই হোক আমরা একটু তাহলে গ্রামে গিয়ে ভালোভাবে জানবো কী উদ্দেশ্যে করে কেন করে বা কতদিন থেকে চলে আসছে বা এটাকে আগেও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও কী কী কাজ করণীয় সেগুলা সবকিছুই জানবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে তুই এখন আপাতত ওই রিলেটেড কিছু বই থেকে পড়াশুনা কর তারপরে তখন করম পূজা যে সময় হবে সেই সময় আমরা যাবো ঠিক আছে